আমার কাছে যেই জিনিসটি রয়েছে তার মধ্যে ইতিবাচক কিছু অভিজ্ঞতার কথা হলো সেটা হচ্ছে আমার ফোন এই ফোনটা আমি আমার বাবা আমাকে উপহার দিয়েছিলো আমার জন্মদিনে যেটা আমার কাছে সবথেকে বড়ো পাওয়া আর এই ফোন দিয়ে আমি কিন্তু পড়াশুনোর কাজ করি এর বাইরে কিন্তু অন্য কোনো দিকে আমি মন দিই না আমার যেকোনো পরীক্ষার ফর্ম ফিলআপের জন্য আমি এই ফোনটিকে ব্যবহার করে থাকি